আমি ছোটো পশুদের যত্ন নিই আমরা যেমন দেশি মুরগি পুষে থাকি দেশি মুরগি এমনিতে একটা সময় রোগ হয় সেই সময় আমরা ওদেরকে ওষুধ খাওয়াই এবার পেঁয়াজ রসুনও খাইয়ে ওদেরকে আমরা সর্দি থেকে বিরত রাখতে পারি এই একটা আছে ওদেরকে আমরা ঘিরে রাখি কারণ কাকে ছোটো মুরগিকে নিয়ে যেতে পারে এই জন্য আমরা ওদেরকে জালের মধ্যে রাখি বড়ো হলে আমরা আবার ওদেরকে ছেড়ে দিই

এই জন্য ভালো জাত পেতে গেলে ওদেরকে যত্নে রাখতে হবে নাহলে পশু যত্ন না করলে পশুর মানে আমাদের মুরগি বা পশু যাই বলতে ওদের শরীর সাবলম্বী হবে না এবার বাজারে ভালো ধরনের দামও পাবো না এই ধরনের পশুর জাত আমাদের আছে যেমন মুরগি ও ছাগল ছাগলকে আমরা ঠান্ডার সমায় ঘিরে রাখি ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখি তাতে ওদের ঠান্ডা গরম না লাগায় এর থেকে আমরা ভালো পশু পাই